এখন আমি বাচ্চাদের পড়াই কারণ বাচ্চাদেরকে পড়াতে আমার খুব ভালো লাগে বাচ্চাদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে কারণ বাচ্চা অনেক সুন্দর হয় খুব মিষ্টি হয় এখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে বাচ্চাদেরকে পড়াতে অনেক ধৈর্য লাগে ওরা তো খুব বদমাশ হয় খুব দুষ্টু হয় তখন আমি তাদেরকে বলি যে না ওদেরকে পড়াই কারণ ওদেরকেও শিক্ষা দেওয়া হল আর আমি যে সময়ের সাথে সাথে যেগুলো পড়েছি এখন যেগুলো ওদেরকে শিক্ষা দিচ্ছি সেগুলো হয়তো আমি ভুলে গেছি ওদেরকে পড়াতে পড়াতে সেটা আমার অভ্যাস হল আমার নিজেরও অভ্যাস হল আর ওদেরকেও পড়ানো হল ওদের সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে তো আমি এটা করে নিজে মনে মনে খুবই আনন্দিত হই এবং নিজেকে খুব গর্বিত মনে করি